হ্যালো হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ বলুন কী হয়েছে তো এর আগে তো আপনার দোকান থেকে আমি পাঞ্জাবি জামা বহু কাটিয়েছি এবং তৈরি করেছি তো তা আপনারা সেই মাপেই ও ফিটিং করবেন দেখুন এখন তো আমার সময় হবে না যেহেতু আমার কাজের প্রচণ্ড চাপ আমি বাড়িতে ঠিকমতো খেতে সময় পাচ্ছি না ঠিক তা আপনি একটু খাতাটা খু মানে কো একটু খুঁজুন নি একটু ভালো করে আমি যেতে পারবো না কোনোভাবেই সময় হবে না আমার কবে যাই কবে যাই বলুন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে